গ্রামের এবং শহরের শিক্ষা পদ্ধতি পুরোপুরি আলাদা আমার গ্রাম শহরের মতো এখনও উন্নতি লাভ করে উঠতে পারেনি গ্রামের শিক্ষা পদ্ধতি যথেষ্ট অনুন্নত শহরের তুলনায় শহরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালনা করার কিন্তু গ্রামে অতটাও সুদক্ষ শিক্ষক পাওয়া যায় না সেই জন্য গ্রামের শিক্ষা ব্যবস্থা অতটা উন্নত হতে পারেনি শহরের তুলনায় তাই গ্রামের তুলনায় শহরের শিক্ষা ব্যবস্থা অনেকটাই উন্নত বলে আমি মনে করে থাকি তা ছাড়া শহরে নানা ধরনের সুযোগ সুবিধা যেগুলি পাওয়া যায় উন্নত বিদ্যালয় উন্নত টিউশন সেগুলি গ্রামের মধ্যে পাওয়া যায় না তাই গ্রামের শিক্ষা ব্যবস্থা শহরের শিক্ষা ব্যবস্থার তুলনায় অনেকটাই বর্তমানে পিছিয়ে রয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন রয়েছে উন্নত প্রযুক্তি ব্যবস্থার আমাদের সরকারের উচিত নানা ধরনের উন্নত প্রযুক্তি গঠন করা যার দ্বারা সব জায়গার শিক্ষার্থী সমান ভাবে শিক্ষা লাভ করতে পারবে যাতে গ্রামের শিক্ষার্থীরাও শহরের শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে না পড়তে পারে যাতে সকলেই সমান তালে তাল মিলিয়ে চলতে পারে